কৃষিতে আমার প্রিয় দিক বলতে ফুল চাষটাই বোঝায় কারণ ফুল চাষ মানে ফুল এমনই একটা জিনিস যাতে সব দিক থেকে সব কিছু সৌন্দর্যকে মানে ফুলের দিক থেকে টেনে আনে তো অনেকেই অনেক কিছু চাষ হলেও একটা ফুল চাষ যদি একটা জায়গা জুড়ে হয় সে ফুলের দিকটা এত সুন্দর সেই জমিটা লাগে দেখতে তো আমার মনে হয় যে ফুল চাষটাই সবথেকে প্রিয় আর সর্বদাই ওই আমাকে খুশি করে মানে সর্বদাই ফুলের কাছে যেয়ে সেই মাটি যে জমিতে যেয়ে ছবি তোলা বা সেই ফুলকে নিয়ে এসে মন্দিরে পৌঁছানো ফুলের মালা গাঁথি গেঁথে বিক্রি করা সবদিক থেকেই মানে খুব হচ্ছে ভালো লাগে